হ্যাঁ আমি আমার মোবাইল থেকে একটি ইস্ত্রির অর্ডার দিয়েছিলাম যেইটি খুবই ভালো কোম্পানির বাজাজ কোম্পানির খুবই ভালো এসেছিলো যেটি আমরা এখনো বাড়িতে ইউজ করছি এটি খুবই ভালো এটি এটিতে কিছু কিছু কিছু কিছু তোমার লিমিট আছে যেমন উল বা হচ্ছে যে কোনো কটন বা সুতির যে কোনো কাপড়ে ইস্ত্রি করার সময় সেই লিমিটে করে দিলে সেই সঠিক তাপমাত্রা দিয়ে সেই ইস্ত্রিটি নিজের কাজ করে বা নিজের নিজের হিট বা তাপমাত্রা দিয়ে সেইটির সেই জামাটিকে আয়রন করে সেই জামাটিকে ইস্ত্রি করে তার ফলে আমার এই জিনিসটি খুবই ভালো লেগেছে এবং অনলাইনে নেওয়া জিনিসটি এতো ভালো হবে বলে আমি বুঝতে পারি নি তাছাড়া এই জিনিসটি আমার বাড়ির মেম্বারদের খুবই ভালো লেগেছে এই হিসেবে আমি বলতে চাই যে অনলাইনে যে কোনো জিনিস বা ভালো কোম্পানির জিনিস যেহেতু আমি ভালো কোম্পানির জিনিস অর্ডার দিয়েছিলাম তার জন্য সেই কোম্পানির জিনিসটি ভালোই এসেছে